হুম আমি তুহিন মণ্ডল বলছিলাম বলছিলাম স্যার আমার একটা পুরাতন গল্পের বইয়ের দরকার আর কি কপালকুণ্ডলা ওই বইটাতে নানা রকম আগেকারের পুরাতন গল্প আরে রয়েছে তো ওই বইটা কি আপনার পাঠাগারে রয়েছে আরে

হ্যাঁ বলছি বইটা নেওয়ার জন্য কি কোনো টাকা আরে পেমেন্ট করতে হয় আরে না কি লাইব্রেরিতে না কি ওটা ফ্রিতে পড়তে দেওয়া হয় হুম টাকাটা মানে আমাকে যখন বইটা নেব তখনই দিয়ে দিতে হবে না কি ফেরত দেওয়ার সময়ও আমি টাকাটা দিতে পারি হুম আচ্ছা বইটা আমি কতদিন রাখতে পারি তাও আমার কাছে যদি রাখতে চাই আর কি কতদিনের মধ্যে আমাকে ফেরত দিতে হবে আরে এমন কিছু ব্যাপার রয়েছে

আচ্ছা যদি ছিঁড়ে আরে যায় তাহলে তখন আমাকে পুরো যত বইয়ের দাম তত পুরো ক্ষতিপূরণ দিতে হবে ও বইটা যদি আমি পনেরো দিনের থেকে বেশি আরে রাখি তার জন্য কি আলাদা টাকা লাগবে আরে না কি যদি রাখতে চাই ও বেশি দিন রাখলেও তার জন্য আলাদা টাকা দিতে হবে কারণ দেখুন অত বড় বইটা তো যদি আমি ঠিকমতোভাবে যদি না সারতে পারি পনেরো দিনের মধ্যে তার থেকেও যদি বেশি দিন লাগে সেই জন্য জিজ্ঞাসা করছিলাম আর কি

ও আচ্ছা আর আরও অন্যান্য যদি আমি পুরাতন কোনো বই টই গল্পের চাই তাহলে আমি পেতে পারি ওখান থেকে আপনার পাঠাগারে সমস্ত রকমের বই রয়েছে পুরাতন আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে আমি পরশুদিনে যাচ্ছি আপনার পাঠাগারে ঠিক আছে হ্যাঁ রাখছি